পাখি দেখার জন্য আপনার কি কোন ঐতিহ্য ঐতিহ্য বা কুসংস্কার আছে আমি গল্প করছিলাম তখন অঠাৎ একটা শালিক উড়ে এসে আমাদের সামনে বসে তখনই আমার বন্ধু আমাকে বলে যে অবশ্য তুই এক শালিক দেখেছিস সেই জন্য তোর দিনটা খুব খারাপ কাটবে তখন আমি ওর কথা বিশ্বাস করিনি কিন্তু ওদের বাড়ি কিছু কিছুটা সময় কাটালাম কাটানোর পর আমি একটা মন্দিরে যাই সেখানে গিয়ে দেখি মন্দিরটা বন্ধ রয়েছে তারপর যখন মন্দির থেকে বাড়ি আসি তখন রাস্তায় একটা রাস্তায় একটা বাইকে বাইকের সাথে আমার ধাক্কা লেগে পায়ে কিছুটা কেটে যায় তারপর থেকে আমার সেই দিনটা খুব খারাপ যাচ্ছে তখন আমার মনে হয় যদি দুই শালিক দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো হয়তো আজকের দিনটা আমার একই রকম খারাপ কাট কাটবে করতো না আজকের দিনটা খুব ভালো করতো আর আমার সাথে খারাপ কিছু হতো না